ভারতীয় পরিবহন ব্যবস্থা খুব উন্নত ধরনের ভারতে তিন ধরনের পরিবহন ব্যবস্থা দেখা যায় আকাশ পথ জলপথ সড়ক পথ জলপথে আমরা স্টীমার জাহাজ চলাচল দেখতে পাই এবং নৌকো চলাচল দেখতে পাই এবং জলপথে আমরা রপ্তানির ক্ষেত্রে খুব ব্যবহার করা হয় এবং আমরা আকাশ পথে বিমান চলাচল এবং হেলিকপ্টার চলাচল দেখতে পাই ফলে এক স্থান থেকে অন্য স্থান খুব দ্রুতই পৌঁছে যেতে পারি এবং এটি দেশ বিদেশের সাথে ভারতের সংযোগ স্থাপন করেছে এবার সড়ক পথের সাহায্যে আমরা বিভিন্ন রেলপথ রয়েছে রেলপথের সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গা খুব তাড়াতাড়ি গমন করতে পারি যেমন লোকাল ট্রেনের ব্যবস্থা এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা মেল ট্রেনের ব্যবস্থা এক্সপ্রেস ট্রেনের সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি এক জায়গায় থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারি এবং তেমনই লোকাল ট্রেনের সাহায্যেও আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ধীর গতিতে পৌঁছে যেতে পারি আবার আমাদের এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের শিকার হতে হয় যেমন রাস্তাঘাটে যানজটের মাঝজমাঝে শিকার হতে হয় ভুক্তভোগী হতে হয় দেরি করে বাড়ি পৌঁছোতে হয় তেমনি বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে এই যে ট্রেন চলাচল বা বিমান পথে আমাদের খুব সমস্যার সমাধানগুলো হয়েছে সুবিধা হয়েছে এবং আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এবং দেশ বিদেশের সাথে সংযোগ স্থাপনও খুব ভালো এবং মধুর হয়েছে এবং আমাদের রপ্তানি আমদানির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পরিবহন ব্যবস্থা